পশ্চিম বর্ধমান জেলার প্রাকৃতিক সম্পদ এবং পশ্চিম বর্ধমানে পরিবেশগত চ্যালেঞ্জগুলির জন্য বলতে গেলে বলতে হয় পশ্চিম বর্ধমান একটি শিল্পাঞ্চল এলাকা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল এগুলো হচ্ছে শিল্পাঞ্চলে এলাকা এখানে সেক্ষেত্রে আমাদের যেমন রানিগঞ্জ কয়লা অঞ্চল এবং আসানসোলও কয়লা অঞ্চল এখানে প্রচুর জায়গায় কয়লা খনি আছে এবং এখানকার প্রধান উৎসগুলি হচ্ছে যেহেতু শিল্পাঞ্চল সেহেতু কয়লা খনি এবং এখান এইটার ওপরে ভিত্তি করেই প্রচুর গড়ে উঠেছে বড়ো বড়ো বড়ো বড়ো শিল্প শিল্পকলা এবং অন্যান্য অনেক কিছু আশেপাশে আমাদের আশেপাশে আসানসোল পৌরসভা এলাকাগুলি যদি পরিষ্কারের কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে বলা যায় এখানে অনেক জায়গাগুলো যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং কিছু জায়গা আছে যেগুলোতে একটুখানি নোংরা কিন্তু সেগুলো থেকে একটু যদি নজর দেওয়া হয় তাহলে খুব ভালো এবং জিটি রোড এবং জিটি রোডের আশেপাশে কিছু অঞ্চল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন যদিও বা আসানসোল এরিয়া বা রানিগঞ্জ এরিয়া একটুখানি ঘিঞ্জি হলেও পরিষ্কার পরিচ্ছন্ন তবে আসানসোল পৌরসভা এলাকা থেকে যে পরিষ্কার এবং সাফাই কর্মীরা কাজ করেন তারা যথেষ্ট ভালো কাজ করেন এবং আগামী দিনেও করবেন এই আশাই করা যায়